হ্যাঁ আমাদেরকে হিন্দু মুসলিম ধর্মের অনেকেই আছে হিন্দুরা বেশি কিন্তু মুসলিম ধর্মে এখন বাচ্চা কাচ্চা অনেকেই নেয় অনেকেই বাচ্চা কাচ্চা নেয় অনেকে অনেক করে তার জন্যেই মুসলিমরা ব বেশি হচ্ছে কিন্তু ধরো এখন হিন্দু ধর্মের ছেলেমেয়েরা মুসলিম ধর্মে পালিয়ে বিয়ে করছে মুসলিম ধর্মের ছেলেমেয়েরাও হিন্দু ধর্মে পালিয়ে বিয়ে করছে এখন এখন কেউ কারোর কোনো ঠিক নেই কেউ হিন হিন্দু মুসলিম ধর্মে হিন্দু হয়ে যাচ্ছে হিন্দু ধর্মে মুসলিম হয়ে যাচ্ছে কী আর কোনো এ নেই কিন্তু আমার আম আমাদেরই একটা বন্ধু আমার একটাই বন্ধু সে মুসলিমই কিন্তু সে হিন্দু হিন্দু ধর্মে পালিয়ে বিয়ে করেছে আর কি অন্যকে করছে আর কি করবে আর কি সমস্ত সম হিন্দু ধর্মে পালিয়ে বিয়ে করে আবার কোনো ধরো একটা হিন্দু ধর্মে একটা সে একটা মুসলিম ধর্মে পালিয়ে বি করলে তার বাবা মা কোনো দিন মেনে নেয় না আমাদের ধর্মে অ সেরকমই হয় যে হিন্দু ধর্মে পালিয়ে বিয়ে করলে মুসলিম ধর্মে আর কোনো কিছু হয় না কিন্তু কিন্তু মুসলিম ধর্মে ও ঠিকই হয় এরকমই হিন্দু ধর্মে আমার একটা কাকির মেয়ে এরকম হিন্দু হিন্দুই কিন্তু সে মুসলিম ধর্মে পালিয়ে বিয়ে করেছে বাবা মা কেউ মেনে নেয়নি তারপরেও এখন হিন্দু ধর্মেই আছে বাবা মা কেউ মেনে নিতে চাইছে না তাও ও বলছে যে ওকে ছাড়া বিয়ে হবে না তাই জন্যে ও ওর সাথেই ওরকমই আছে